পশ্চিম মেদিনীপুর জেলায় স্থানীয় শিল্প ছোটোখাটো ব্যবসা শিল্প রয়েছে যেমন তার মধ্যে চটশিল্প আগে মানুষ কী করতো চটকে পচিয়ে পাট বের করে তন্তু তৈরি করে থলে তৈরি করতো আগে সেইটি হাতের দ্বারাই হত এখন সেইটি মেশিনের দ্বারায় তাড়াতাড়ি হয় তার মধ্যেও রয়েছে মুড়ি ভাজার মেশিন এখন মুড়ি আগে মানুষ মুড়ি ভাজতো খোলায় কম চাল ভাজতো এখন মেশিনের দ্বারায় কুইন্টাল কুইন্টাল চাল ভাজা হত ভাজা হয় সেই মানে এখন তাড়াতাড়ি চাল ভাজা হয় এবং তাড়াতাড়ি বিক্রিও হয় এছাড়াও রয়েছে তোমার কামার কামাররা আগে কম সময়ের মধ্যে কম জিনিসপত্র তৈরি করতো এখন হাতের দ্বারায় মেশিনের দ্বারায় তাড়াতাড়ি জিনিসপত্র তৈরি করে যেমন কাস্তে কুড়ুল কাঠারি এইসব নানানরকম ইত্যাদি জিনিস এছাড়াও রয়েছে সেলুন সেলুনে আগে মানুষ কাঁচি এবং ক্ষুরের দ্বারায় চুল দাড়ি কাটা হত এখন নানানরকম সব জিনিস বেরিয়েছে যেমন মেশিনের দ্বারায় চুল কাটা মেশিনে দাড়ি কাটা এখন অনেককিছু অত্যাধুনিক জিনিস বেরিয়েছে যেমন এছাড়াও রয়েছে ক্ষীরপাইয়ের বিখ্যাত মিষ্টি বাবরশা এখানেই একমাত্র ক্ষীরপায়ে শুধু ময়রারাই বানাতে পারে ক্ষীরপাইয়ের মানুষ ক্ষীরপাইয়ের ময়রাই বানাতে পারে বাবারশা এটি এছাড়া অন্য কোথাও বানাতে পারে না এছাড়াও রয়েছে আড়াবাড়ির জঙ্গল আড়াবাড়ির জঙ্গল থেকে অল্প পয়সায় কাঠ কিনে এনে বিভিন্ন আসবাসপত্র তৈরি হয় যেমন খাট আলমারি নানানরকম জিনিস